আমি না একটা শাড়ি কিনেছিলাম আমাদের নদিয়ার কৃষ্ণপুর থেকে সেই শাড়িটা প্রথমে খুব ভালো রং সবাই দেখে বললো খুব ভালো হয়েছে শাড়িটার কত দাম বলো শাড়িটার দাম বল্লাম সবাই বললো বাহ্ খুব সুন্দর হয়েছে এই শাড়িটা আমরা আবার কিনব আমি বললাম শাড়িটা মাত্র দু হাজার টাকা লেগেছে কৃষ্ণনগরে যে কোনও দোকানে গেলে কিন্তু এরকম ধরনের হয়তো শাড়ি পাওয়া যাবে কিন্ত কৃষ্ণনগরে বাস স্ট্যাণ্ডের পাশে যদি যাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো এই শাড়ির দোকানটা আছে ওখান থেকে আপনারা কিনবেন তাহলে খুব ভালো হবে